হুম হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনি কে বলছেন হুম সবার প্রথমে আপনি আপনার বাড়ির চারপাশে যে জঙ্গল আছে সেটাকে পরিষ্কার করুন আর বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়ান তার ফলে সাপের উপদ্রবটা কমবে তার জন্য আগে যে সাপটা কামড়িয়েছে তাকে সেটাকে চিহ্নিত করতে হবে তারপরে যতো সম্ভব সেই মানুষটিকে হস হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে হ্যাঁ যে স্থানে স যেখানটায় সাপ কামড়েছে সেখানটায় সেই রক্তটা যাতে সারা শরীরে ছড়িয়ে না পড়ে তার জন্য সেখানটায় কোনো কিছু দিয়ে বেঁধে রাখা উচিত যাতে শরীরে ছড়িয়ে না পড়তে পারে বিষটা সেটা তো আপনাকে বললে আপনি বুঝতে পারবেন না সেটা আমরা হসপিটালে আসার পরে তারাই ঠিক করবে যে কী করার প্রথমত হচ্ছে একজন মানে যাকে কামড়িয়েছে তার রক্তটাকে নিয়ে আমরা ব্লাড টেস্ট করি যার ফলে আমরা বুঝতে পারি যে কতোটা বিষাক্ত সাপ কামড়েছে বা কামড়ায় নি তারপরই আমরা সেই অনুযায়ী সেই মানুষটাকে মানে কী অ্যান্টি অ্যান্টিবায়োটিক জিনিস দিই হুম